পশুপালন করার জন্য উন্নত মানের কৃষিভিত্তিক লাগে সেটা প্রয়োজন নয় পশুপালনের জন্য নিম্ন থেকে নিম্ন জিনিসও থাকলে সেটা থেকে পশুপালন করা যায় পশুপালনের জন্য অনেক কিছু থাকার প্রয়োজন বলে মনে করি না কিছু কিছু জিনিস থাকলে গুরুত্বপূর্ণ যেমনি খাবার জল ওষুধ থাকার জায়গা এগুলো থাকলে পশুপালন করা যায় গরু ভেড়া ছাগল মুরগি এই পশুদের গরু ভেড়া ছাগল এদের একটি বড় ঘরের মধ্যে আলাদা আলাদা জায়গাতে পাশাপাশি সবাইকে ব্যারিকেড দিয়ে রাখলেই তারা থাকতে পারবে এবং তাদেরকে সময়ে সময়ে খাবার দেওয়া জল দেওয়া গুরুত্বপূর্ণ মুরগির জন্য একটি ছোট মুরগি ফার্ম তৈরি করতে হবে এবং তাদেরকে সময়ে সময়ে দানা দেওয়া খাবার দেওয়া জল দেওয়া তাদেরকে দেখাশোনা করা এবং সব প্রাণী দেখাশোনা করা কোনো শরীর খারাপ হলে তাদের চিকিৎসা করানো সবকিছু করাটাও খুবই গুরুত্বপূর্ণ